হ্যাঁ বলুন হ্যাঁ তন্ময়বাবু বলছি বলুন হ্যাঁ হ্যাঁ আমি তো ডিলারশিপ করি হ্যাঁ জানেন অনেক দিন থেকেই আমি ব্যবসাটা করছি সবজির ব্যবসা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ করতে পারি তো আপনি কী করেন ওহ চাষ করেন আচ্ছা আচ্ছা তাহলে কতটা জমিতে চাষ করেন মোটামুটি দশ বিঘা বাহ কী কী ফসল লাগান মোটামুটি হুম হ্যাঁ ধান ধান তো ধরুন আলাদা এমনি সবজি ফসল হিসাবে কী লাগান হ্যাঁ আলু লাগান পটল আচ্ছা বাহ খুব ভালো হ্যাঁ দেখুন আমার হচ্ছে আমি তো ডিলারশিপ এখানে আমি যে ব্যবসাটা করি এখানে অনেকদিন ধরেই আমাদের ব্যবসা এবার এখানে এই সবজিগুলো আমাদের যারা ছোটো ছোটো খুচরো বিক্রি করে হাটে বাজারে তারাও এখান থেকে নিয়ে যায় মাল ঠিক আছে এবার আমি সবরকমই রাখি সবজি ধরুন যখন যেমন সিজিন হয় হ্যাঁ আলু পটল উচ্ছে তারপর আপনার ঝিঙে যেমন হয় বেগুন মূলো এই সমস্ত সবজিগুলো আমি রাখি এবং ব্যবসা করি তাহ আপনি এবার যদি করতে চান ঠিক আছে আপনি তো চাষ করেন অসুবিধা কিছু নেই তাহলে ধরুন আপনাকেও কিছুটা হয়তো টাকা লাগাতে হবে তাতে রাজি আছেন তো

না আপনি তো পার্টনারশিপে ব্যবসাটা করতে চান আপনি তো একজন চাষী সেই হিসাবে আপনার দেখুন আপনার একদিকে ভালো যেহেতু আপনি চাষী সেক্ষেত্রে আপনার নিজের জমিতেই উৎপাদন হবে হুম তো তখন আপনার তো আর অসুবিধা হবে না হ্যাঁ সে তো আরও ভালো জিনিস আপনার যেগুলো অন্য জায়গায় বিক্রি করছিলেন আপনি আমার কাছে দিয়ে যাবেন হ্যাঁ অসুবিধা নেই আমার তো এমনি বড়ো ব্যবসা আপনি যদি করতে চান আপনার যতটুকুই আসবে মালপত্র যতটুকুই উৎপাদন হবে সেটা আপনি নিয়ে আসবেন পার্টনারশিপে করা যেতে পারে আর আপনার হচ্ছে গিয়ে আপনার যে আশেপাশে যারা ছোটো ছোটো সবজি বিক্রি মানে সবজি ব্যবসা বা ব্যবসা না যারা চাষ করে সবজি তাদের জিনিসগুলো মালগুলো আপনি আনতে পারেন সেক্ষেত্রে আপনার মালটাও অনেক বেশি হবে ঠিক আছে হ্যাঁ যারা হ্যাঁ হ্যাঁ আপনি যেমন একজন চাষী আপনার যারা পাশাপাশি চাষী আছে সেই চাষীদের সবজিগুলোও আপনি আনতে পারেন তাদের কাছ থেকে আপনি কিনে নিলেন তাহলে আপনার কি হল সবজিটা অনেকটা বেশি হল তাই না এবার ধরুন

দেখুন ব্যবসা মানেই তো লাভ লোকসান হবেই এখন যে সবসময়ই যে লাভ পাবেন তা পাবেন না আপনি তো একজন চাষী আপনার উৎপাদনের মালও তো বাজারে বিক্রি করতে হয় আপনার তো চাষ করতে গেলে যে তৈরি করতে হয় ফসল তার জন্য তো খরচ হয় তাই না কোথাও না কোথাও তো বিক্রি করতে হয় সেক্ষেত্রে আপনি যদি আমাকে বিক্রি করেন মানে আমার সাথে ব্যবসা করেন তাহলে আপনার যে লাভটা আসবে সেটাও তো আপনি পেলেন তাই না এবার আমার কী হল যে আমার কী হল আপনি তো পার্টনারশিপেই ব্যবসা করবেন এটাই তো বলছেন তা আমার কী হল আমারও মালটা কিনতে হল না অন্য কোথাও বুঝতে পেরেছেন না ব্যবসা আপনি তো করবেন বলছেন তখন ভয়ের কোনো কারণ নেই করুন আপনি তো ব্যবসা করবেন আমার সাথে সেটা নিয়েই তো আপনি কথা বলছেন ঠিক আছে কোনো অসুবিধা হবে না আপনি আসুন আমার আড়তে আসুন তো তারপরে কথা হবে খন তো কবে হ্যাঁ এই তো বর্ধমান শহরেই চলে আসবেন বর্ধমান যে বাজারটা রয়েছে বাজারে এসে আমাকে ফোন করে নেবেন হুম ঠিক আছে বেশি না কাছেই ঠিক আছে আপনি এসে ফোন করে নেবেন ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে